এটা কি সুদিপ ইলেকট্রনিক্সে ফোনটা বলছি আমি ওয়ারিং করাতে চাই আরকি আমার ঘরে আর্থিংয়ের একটু প্রবলেম আছে তো আমি ঘুরিয়ে আর্থিং সহ পুরো ঘরটা ওয়ারিং করাতে চাই আমার ঘরটা আছে এক পুরো ডাইনিং রুমটা করতে হবে ডাইনিং রুমটা প্লাস দুটো রুম রয়েছে দশ বাই বারোর সেই রুমগুলো ওয়ারিং করতে কীরকম কী খরচা পড়বে বোর্ড বলতে এখন তো ভিনির বোর্ড তো ভালো চলছে মার্কেটে ভিনির বোর্ড লাগিয়ে দেবেন আর তার আপনি যেটা ভালো বুঝবেন সেটা লাগিয়ে দেবেন দামি তারই লাগাবেন অবশ্যই কমা তার লাগালে দুদিন পরে পুড়ে যাবে আবার কি পরিবর্তন করবো আমি তখন তো কোয়ালিটি অবশ্যই বেস্ট চাই টাকা খরচা হোক অসুবিধা নেই কোয়ালিটি যেন ভালো হয় অবশ্যই কত এমেমের তার লাগাবেন আমার বাড়িটা হচ্ছে ঝাড়গ্রামের সেই ইয়ের হসপিটালের কাছটাতে যেই গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে হাসপাতালের কাছে ওটা তারটা কত এম এমের তার হবে পাঁচ এম এমের তার হবে বেশি বলতে ওটা তো অবশ্যই ভালো হবে লোডটা লোড কিন্তু পড়বে আর বাড়িতে চলবে পরে আমি এসি লাগাবো ফ্রিজ আছে এসি লাগালে তো লোড অবশ্যই বেশি পড়বে ভালো তারটা অবশ্যই লাগাতে হবে আচ্ছা রুমটা বলতে সেরকম কিছু হবে না ওই একটা টিউব লাইট আর একটা এমনি ল্যাম্প লাগাতে হবে আর নীচে নাইট ল্যাম্প তো লাগাতে হবে অবশ্যই আর যে বোর্ডটা দেবেন হচ্ছে ফাইভ কাটিংয়ের বোর্ড হলেই চলবে আর পাঁচ কাটিংয়ের বোর্ড দিলেই চলবে পাঁচ কাটিংয়ের বোর্ড আর ফ্যানের জন্য তো আরও সুইচ থাকবেই পাঁচ কাটিংয়ের বোর্ড দিলেই হয়ে যাবে বোর্ডটা অবশ্যই যেন ভিনির বোর্ড হয় ঠিক আছে অন্য কোম্পানির বোর্ড কিন্তু আমি লাগাবো না তারটা তারটা আপনি ফিনোলেক্সের চেষ্টা করবেন ফিনোলেক্সের তার তো ভালো হয় অবশ্যই আচ্ছা তারটা পাঁচ দশদিন দেরি হলে অসুবিধা নেই কিন্তু কাজটা যখন শুরু করবেন শুরু করার পরে যেন না পাঁচ দশদিন দেরি হয় কাজটা দু থেকে তিনদিনের মধ্যে আমার কমপ্লিট করে দিতে হবে শুরু করার পরে আর পেমেন্টের জন্যে কিছু অ্যাডভান্স দিতে হবে কী কিছু কাজের পরে বাকিটা কাজের পরে বাকিটা হিসেব হবে আচ্ছা ঠিক আছে তো আপনার কি অনলাইনে পেমেন্ট করে দেবো এই নাম্বারেই কি আপনি গুগল পে বা ফোনপে রয়েছে আচ্ছা ঠিক আছে আমি যেয়ে পেমেন্ট করে আসবো আজকে বিকেলে ধন্যবাদ ঠিক আছে আপনি একজনকে পাঠিয়ে দেবেন কালকের মধ্যেই এসে যেন মাপটা নিয়ে চলে যায় ঠিক আছে রাখছি হ্যাঁ